হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আপনার কী লাগবে বলুন না হ্যাঁ হ্যাঁ হবে আশি টাকার মতো হবে হবে না আছি বড়জোর আমি পাঁচ টাকা কমাতে পারি না দিদিভাই আশি টাকার গাছ আমি কত আর কমাব না আপনার দাম যা বলেছেন আমি তার থেকে পাঁচ টাকা কমিয়েছি আপনি যদি বলেন আবার সত্তর হবে না দিদিভাই ও আশি টাকার গাছ আর আমি কত আর লাভ রাখব বলুন ঠিক আছে ওটা ওই দিতে হবে আপনি আরও নেন তার থেকে আমি দাম হয়তো একটু কম জম করতে পারি কিন্তু ওটা ওই আমলকি গাছটা ওই পঁচাত্তরই দিতে হবে হ্যাঁ হয়ে যাবে এবার চারা গাছ আছে ফুল কুঁড়ি আছে বা ফুল ফুটছে এরকমও গাছ আছে এবারে চারা গাছের দাম আলাদা ফুল ফোটা গাছের দাম আলাদা আপনি যেমন নেবেন সেই রকম অনুযায়ী দামটা হবে